বলছি এটা কি এক্স ওয়াই জেড এর হোটেল হ্যাঁ বলছি আপনাদের ওখানে একটু আমরা কজন মিলে বেড়াতে যাবো আপনাদের রুম কি পাওয়া যাবে আমরা চার জন যাবো

আচ্ছা একটু শেয়ার করে কি থাকা যাবে না কি বলুন তো আমাদের তো ইয়ে কারণ একটু সুযোগ দিলে খুব ভালো হয় এ আমরে সবই বুঝলাম কিন্তু আমাদের একটু আর্থিক সমস্যা হচ্ছে দিতে পারি তাই বলছিলাম যদি ওটা আমাদের একটু সুবিধা করে দেন তালে আমরা চার জন মিলে একটু শেয়ার করে থাকতাম হুম ধরুন ওই এক সপ্তাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আ ঠিক আছে ঠিক আছে ম্যাম আপনি রাখুন ঠিক আছে আমরা চিন্তা ভাবনা করে দেখবো রাখুন